স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিক গুরুত্বপূর্ণ খেলাধুলা ও শরীরচর্চা আদি যুগ থেকে বর্তমান অবধি সুস্বাস্থ্য এবং সুসমাজ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে যুবসমাজ গঠনে শিক্ষকের মতই খেলাধুলারও গুরুত্বপূর্ণ অপরিসীম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বহুল প্রচলিত খেলাধুলার প্রচলন রয়েছে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের সমস্ত শ্রেণীর মানুষেরা যুক্ত হতে পারে খেলাধুলার বিভিন্ন স্তরে বিভিন্ন শহর গ্রাম বা সুদূর প্রান্তরের মানুষ যুক্ত হতে পারে খেলাধুলা শুধু শরীরের সুস্বাস্থ্যই বজায় রাখে না পারস্পরিক মেলবন্ধন উৎসব আয়োজন এক প্রকার সামাজিক উন্নয়নে বিশেষভাবে ভূমিকা পালন করে প্রতিটি উন্নত দেশের মতই ভারতবর্ষেও সমস্ত ধরনের খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে যেমন ক্রিকেট ফুটবল হকি বক্সিং কুস্তি সাঁতার হাডুডু খো খো এবং অন্যান্য